প্রবীর বস্ত্রালয় হ্যাঁ বলছি আপনি ওই দোকানে কাজ করেন তো আমি বলতে চাইছি যে আপনার নাম আপনার নাম জয় তো আমি আপনার কথা শুনেছিলাম ঠিক আছে ঠিক আছে তো আমি বলতে চাইছি যে আমার এ কিছু পোশাক কেনা কেনাকাটার দরকার আছে তো সেইগুলো আমি আমি তো ফাঁকে থাকি তো আমি আমার বাড়ির লোককে আমি আমার বাড়ির লোকের জন্য কিছু পোশাক কিনে নিয়ে যেতে চাই তো তাদের পরামর্শ ছাড়াই আমি আপনার কাছে কিছু পরামর্শ করতে চাই যে কী হলে তাদের ভালো হবে বা কী হলে তাদেরকে সারপ্রাইজ দেওয়া যাবে কীসের জন্য বলতে এমনি কোনো অনুষ্ঠান ফনুষ্ঠান নয় মানে এমনি এই কোনো পোশাক তাদেরকে গিফট করার জন্য যে সব পোশাক ভালো হবে সেগুলো

বড়দের জন্য বড় আর ব্লেজার টাইপের কিছু নেই আচ্ছা তো সেগুলো দাম কেমন কী পড়বে আচ্ছা আচ্ছা আচ্ছা আজকে তো এগারো তারিখ আমি আগামী তেরো তারিখে আপনার দোকানকে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি ধরুন অনেকগুলো জামা কাপড় বা অনেক জামা কাপড় ইত্যাদি অনেক পুরো ফ্যামিলির জন্য কিনব তো অনেকগুলো কিনতে হবে তো সেইক্ষেত্রে আমার জন্য ডিসকাউন্ট হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে দোকানে যেয়ে কথা হবে